আমি মনে করি পাখি দেখার জন্য সঠিক সরঞ্জাম দূরবীন কারণ দূরবীনের সাহায্যে আমরা অনেক দূরের জিনিসকে খুব সহজেই কাছে দেখতে পাই এবং সুন্দর স্পস্টভাবে দেখতে পাই তাই আমি কোনো কিছু জিনিস দেখার জন্য বা পাখি দেখার জন্য দূরবীনকে সঠিক সরঞ্জাম হিসেবে বেছে নেবো